হ্যাঁ আমাকে বাংলা থেকে ভাষায় কিছু অনুবাদ করতে হয়েছিল এবং দেখুন কী ও আমাকে যা অনুবাদ করতে হয়েছিল আমি একদিন আমাদের বাড়িতে খবরের কাগজ পোরো পড়ে প্রতিদিনই প্রতিদিনের খবরের কাগজ যে আপডেট যে আসে খবরের কাগজ দিতে আসে আমাদের পরিবারটা বাবা মা দিদি সবাই পড়ে এবং তার সঙ্গে আমিও পড়ি কিন্তু সেদিন একটি ঘটনা ঘটেছিল আমাদের খবরের কাগজ আসে বাংলা ভাষাতে কিন্তু সেদিন ভুলবশ ভুলবশত ক্রমাগত চলে এসেছিল ভুল করে চলে এসেছিল ইংরেজি অনুবাদ ইংরেজিতে লেখা ছিল সে খবরের কাগজে কিন্তু তাতে আমার বাবা মা পড়তে পারছিল না একটু অসুবিধায় পড়েছিল তখন আমি সেটি পড়ে বাংলায় বাংলায় বাবাকে বলে বাংলায় করেছিলাম তখন তখনের আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল তখন বাবা মা আরে আমাকে বলছিল যে কী করে করলি এটা তাই তখনের অভিজ্ঞতা আমার খুব ভালো ছিল খুবই ভালো মানে বিরাটই ভালো ছিল তখন আমার মনটা খুবই ভালো ছিল ভালো হয়েছিল যে আমি এটা করতে পেরেছি ইংরেজি থেকে বাংলায় এবং সবাই আমাকে ভালো বলেছিল তাই তখনের অভিজ্ঞতা আমার খুবই সুন্দর ছিল